আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা বাংলা বলতে ও লিখতে খুবই ভালোবাসি আমাদের এই ভাষার সাংস্কৃতিক উদযাপন ও সম্মান আমরা সমস্ত মনীষীদের দিন অনুসারে উদযাপন করি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথের তৈরি নাটক বাংলা নাটক ভাষা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সেই দিনটি পালন করি তাছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেও বাংলা দেশাত্মবোধক গান দিয়ে আমরা সেই দিনটি উদযাপন করে থাকি আর তাছাড়াও নানাধরণের গান সঙ্গীত নাটক তার সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে আমরা বাংলা ভাষায় পড়াশোনা শেখাই এবং কথা বলতে শেখাই একে অন্যের সঙ্গে এই ভাবেই আমরা বাংলা ভাষাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই এবং সাংস্কৃতিক উদযাপনও সম্মানও দিতে চাই